হ্যাঁ বলো হ্যাঁ নমস্কার দিদিভাই আমি তো শর্বাণী বলছি আপনি আপনাদের ওয়ার্ডেরই একজন ঠিক আছে তো হ্যাঁ সমস্যাটা হচ্ছে গিয়ে যে দেখুন আমরা এখানে এত বাড়ি আছে এ আছে এক তো আমাদের এদিকে যে আমরা যাতায়াত করি কাজে যাই সব তো এখন প্রবলেমটা হচ্ছে আমাদের তো কোনো বাথরুম টাথরুম নেই একটা তো আপনারা একটা তো আমাদের একটা টয়লেটের ব্যবস্থা করতে পারেন খুবই অসুবিধা হয় বুঝতে পারছেন তো আমরা তো মহিলা আর ছেলেদের মতন যেখানে সেখানে তো কাজ করতে পারি না তা তো সেই জায়গা থেকেই খুব সমস্যা হচ্ছে দিদিভাই একবার একটু আপনারা তো এই সব কাজ করছেন তো আমাদেরও দিকে একটু তাকান আপনিও তো নিজে একজন মহিলা

হ্যাঁ তাহলে দেখুন হ্যাঁ আমার এটা চৌদ্দ

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাখছি তাহলে